পশ্চিমবঙ্গে বিভিন্ন ধর্ম পালন করা হয় হিন্দু বৌদ্ধ ইসলাম খ্রিস্ট ইত্যাদি হিন্দু ধর্মে বারো মাসে তেরো পার্বন হয় যেমন দুর্গাপুজো কালীপুজো ভাইফোঁটা লক্ষ্মী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো দোলযাত্রা রথযাত্রা রাসযাত্রা পালন পয়লা বৈশাখ পৌষ পার্বন বিশ্বকর্মা পুজো মনসা পুজো শিবরাত্রি জন্মাষ্টমী ইত্যাদি ইসলাম ধর্মের ইদ হলো তাদের প্রধান ধর্ম এছাড়া বকরি ইদ মহরম ইত্যাদি হয় বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব হলো বৌদ্ধ পূর্ণিমা খ্রিস্ট ধর্মর লোকেরা বড়দিন পালন করেন সেই দিন যীশু খ্রিস্টের জন্ম হয়